হ্যাঁ আমি ইন্দ্রনীল লোকনাথ ট্রাভেন ট্রাভেল এজেন্সি থেকে বলছেন কি আপনি হ্যাঁ তো আপনাদের এখান থেকে একটা ক্যাব বুক করেছিলাম আমি গড়িয়া টু হাওড়া তো আমাকে যথারীতি ক্যাব আমাকে নিয়ে গিয়েছে আপনার সাথে পাঁচশো টাকায় কথা হয়েছিল

আপনার সাথে পাঁচশো টাকায় কথা হয়েছিল কিন্তু আমাকে গাড়ি হাওড়ায় নিয়ে এসে ছেড়েছে ঠিকই কিন্তু পাঁচশো টাকার জায়গায় আটশো টাকা বলছে না না এটা কী করে সম্ভব আপনার সাথে তো পাঁচশো টাকায় কথা হয়েছিল

না আপনার সাথে একটা টাকায় কথা হয়েছে আমাকে নিয়ে যাওয়ার পর আবার আরেকটা টাকা চাইছে এটা তো সম্ভব নয় এটা কী করে সম্ভব আপনি পাঁচশো টাকা বললেন আমি তার জন্য গাড়িতে উঠলাম পৌঁছালাম পৌঁছানোর পর আর একটা টাকা চাইছে এটা তো কখনোই সম্ভব নয় আপনার সাথে আগের থেকে এই ব্যাপারে কথা হয়েছে তারপর আমি গেলাম আমার সামনে ড্রাইভার দাঁড়িয়ে আছে আমি আপ ড্রাইভারকে পাঁচশো টাকা হাতে দিয়ে আমি চলে যাচ্ছি কেন আটশো টাকা দেওয়ার তো সম্ভব নয় আপনার সাথে পাঁচশো টাকাই কথা হয়েছিল না আপনার সাথে পাঁচশো টাকাই কথা হয়েছিল কেনই বা আমি আটশো টাকা দিতে যাব আমার সাথে যা কথা হয়েছে আমি সেটাই দেবো হ্যাঁ আমার সামনে ড্রাইভার দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করছে আমি পাঁচশো টাকার বেশি দেবো না ওনার হাতে টাকাটা দিয়ে আমি চলে যাচ্ছি ঠিক আছে